আমরা বাঙালি আমরা গ্রামেই থাকি তো গ্রামে থাকি যেহেতু আমাদের কিছু মানে ছাগল গোরু এগুলো আমাদের গ্রামে আছে আমরা বা আমাদের বাড়িতে থাকে আমরা সেগুলো যে আমরা তাদের দেখাশোনা করতে হয় দেখাশোনা করি দেখাশোনা করছি তো দেখাশোনা করতে একটা গোরু কিংবা একটা ছাগলের আমাদের যখন একটু ঠান্ডা লাগে মানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যে রোগ এগুলো এগুলো যখন আমাদের আসে গোরুটা বা ছাগলের যখন ঠান্ডা লাগছে তখনও আমাদের সেই গোরু ছাগলের আমরা কী করি আমরা একটুখানি গরম জায়গায় রাখার চেষ্টা করি ঠান্ডা লেগে মুখের দিয়ে হয়তো লালা পড়ছে হ্যাঁ ঠান্ডাতে পাও তুলতে পারছে না হয়তো পা ভেঙে পড়ছে তার জন্য তখন আমরা বুঝতে পারি যে এটা হয়তো ঠান্ডার থেকে হয়েছে তো আমরা সেই হিসাবে আগে আমরা ট্রিটমেন্ট করি যে তার দেখি কিছু করতে পারি কী আমরা ঘরেতে তার গরম জায়গায় রাখার চেষ্টা করি তার খড়ের মধ্যে টধ্যে করে নিয়ে রাখি খড় টড় ঢাকা দিয়ে তার গায়ে গরম করার জন্য কিছু জিনিসপত্র নিয়ে তাকে রাখা হয় তার দেওয়া হয় তার পরে তার যখন আবার নিয়ে তাকে ডাক্তারের কাছে যাওয়া হয় কিংবা ডাক্তার বাড়িতে নিয়ে আসা হয় নিয়ে আসে নিয়ে এসে তার আবার সেই মতো ওষুধ টষুধ দেওয়া হচ্ছে দিয়ে তাকে খাওয়ানো খাইয়ে তাকে সুস্থ করা এইভাবে আমরা তার এ করি ট্রিটমেন্ট করি দেখি যে যাতে তার কোনোরকম অসুবিধা না হয় তার জন্য তাকে গরম কিছু খাবারও খাওয়ানো যে ফ্যানটা খাওয়ানো হয় সেটাও তখন আমরা গরম গরম ফ্যান খাওয়াচ্ছি ওষুধ খাওয়াচ্ছি তাকে রোদেও একটু রাখছি এইভাবে আমরা ট্রিটমেন্ট করি